আচ্ছা দাদা আপনি একটু এদিকে শুনুন বলছি আপনাদের এইখানে চাউমিন পেস্তা ফ্র্যান্স এসব খাবার আছে তো ও আচ্ছা আমি যে আমি যে যে অর্ডারগুলো দিলাম সে অর্ডারগুলো কি আপনি মনে রাখতে পারবেন তো যদি না মনে রাখতে পারেন আপনি এক কাজ করুন আপনাদের এখানে কোনো কিছু অ্যাপ বা অন্য কিছু কিছু অর্ডার দেওয়ার কিছু ব্যবস্থা আছে থাকলে আমাকে শীঘ্রই আপনি আমাকে বলতে পারেন আমি যথা সময়ে ব্যবস্থা করবো